ফটোগ্রাফি করতে কে আমাকে অনুপ্রাণিত করেছিলো সেটা আসলে ঠিক আমি কি বলবো বুঝতে পারছি না আসলে ফটোগ্রাফি আমি ছবি তোলাটা আমি মানুষকে দেখতাম যে তারা ছবি তুলতো কিন্তু সেই দেখাতে আমি কিন্তু অনুপ্রাণিত হইনি আসলে আমি পরিবেশকে দেখে মানে পরিবেশের যেসব চারপাশে আমি দেখেছি দেখতে আমাকে ভালো লেগেছে সেই পরিবেশকে দেখে আমার হাতে ক্যামেরা হয়তো সেই সময় নেই যে এই ছবিটা তুলে রাখলে ভালো হত এই ছবিটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি হয়তো কোনো জায়গায় কোনো কারণে দেখাতে পারতাম সেই সময়ে সময় গেছে তারপরে হয়তো আমার হাতে ক্যামেরা বা ধরুন দূরাভাষ এসেছে তখন আমি সেই জিনিসটাকে নিজের জায়গায় নিয়ে এসেছি তার ফলে আমি তখন থেকে আমার ওই পেশায় আমি যুক্ত হয়ে গেছি যখন আমি সুযোগ পেয়েছি তখন আমাকে আরও বেশি ওই কাজেই আমাকে টেনেছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করেছে এটাই আসলে আমার ফটোগ্রাফি করার মূল উদ্দেশ্য ছিল